হ্যালো কে বলছেন হ্যাঁ নমস্কার আচ্ছা বলুন কি জানতে চাইছেন হ্যাঁ ট্র্যাভেল এজেন্সি রয়েছে আমরা বিভিন্ন জায়গা নিয়ে যাই আচ্ছা কোথায় যেতে চায় বলুন আচ্ছা পরিবারের সদস্য সংখ্যা কত বলুন আচ্ছা চারজন ক দিনের ট্যুর হবে ওটা আচ্ছা তিন দিনের ট্যুরই নিতে চাইছেন আচ্ছা তাহলে ঠিক আছে ওটাতে কি আমাদের কাছে থাকা খাওয়া এই ব্যবস্থাটা কি আমাদেরকেই করতে হবে না আপনারা করে নেবেন ধরুন যে যেভাবে নিবে কেউ হয়তো বলে আমাদেরকে যাতায়াতটা করে দিলেই হবে এবার দার্জিলিংয়ের ব্যাপারটা তো একটু বুঝতেই পারছেন ওটা একটু বেশিই খরচা পড়বে তারপর চারজন খরচাটা কি কত বলবো আপনি জানতে চাইবেন ওই আশি হাজার টাকার মতো পড়বে ঠিক আছে ওই প্যাকাজটাই আছে হ্যাঁ ওই প্যাকাজটা ওই সর্বনিম্ন ওই প্যাকাজটায় যেহেতু তিন দিন আর চার রাত বললেন তারপরে যেটা হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওইটার জন্য ওই প্যাকাজটাই আছে আশি হাজার টাকা আশি হাজার টাকার মধ্যে আপনি যাতায়াত করতে পারবেন তারপর খাওয়া দাওয়া টিফিন মানে চা থেকে ঘুম থেকে উঠে থেকে চা থেকে একদম রাত্তিরে ডিনার অবধি পুরোটাই কিন্তু হ্যাঁ অবশ্যই ভালো ধরনের হোটেল হবে কিন্তু একটা কথা এর মধ্যে ওখান থেকে আপনি যে আবার বেড়াতে যাবেন বিভিন্ন জায়গায় ধরুন টোটো অটো বা মারুতি করে সেগুলো কিন্তু আপনার খরচা সেগুলো আমার খরচা না ওগুলো আপনাকে বহন করতে হবে হুম ওটাতে আপনাকে বহন করতে হবে বাকি এই আদার্স এগুলো আমার খরচা ধরুন আপনি অন্য কোথাও যেতে চাইলেন সেটা ওখানে ওখানের ড্রাইভার ছাড়া তো ওই পাহাড়ের রাস্তাতে তো আর কেউ গাড়ি চালাতে পারবে না তখন ওদেরকেই বহন করতে হবে ওদের খরচাটা আপনাকে মেটাতে হবে হ্যাঁ আমাদের অফিস সবসময়ই খোলা আমাকে এই নম্বরটায় আপনি কল করে আসবেন এটাতেই পরিষ্কার হয়ে যাবে হুম আপনাকে কিন্তু ওইটার জন্যে একটু আগাম অগ্রিম টাকা দিয়ে যেতে হবে সিট সিটটা বুকিং করতে হবে অগ্রিম টাকা দিয়েও যেতে হবে কারণ পরবর্তীকালে হয়তো আপনি যাবেন না তখন আমি কোথায় পাব আচ্ছা চলে আসবেন ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে সকাল দশটার দিকে অফিস খোলা থাকবে ঠিক আছে